প্রযুক্তির অগ্রগতি আমাদের জীবনে আমূল পরিবর্তন এনেছে প্রযুক্তির সাহায্যে আমরা বিভিন্ন কাজ করতে পারি যেমন প্রযুক্তি আমাদের বিদ্যুৎ দিয়েছে এই বিদ্যুতের সাহায্যে আমরা ঘরে বসে আলো জ্বালাতে পারি এই বিদ্যুতের সাহায্যে আমরা ওই গরমে এসি চালাতে পারি ফ্যান চালাতে পারি কুলার চালাতে পারি এই বিদ্যুতের সাহায্যে সাবমারসিবল চালিয়ে যে কোনো সময় জল চালাতে পারি বিদ্যুৎ আমাদের প্রচুর কাজে লাগে এছাড়াও প্রযুক্তির কল্যাণে যেসব স্মার্ট ফোনগুলি এনেছে তার সাথে আমাদের জীবনযাত্রাও অতীব সহজ হয়ে এসেছে আমরা ঘরে বসে ট্রেনের টিকিট কাটতে পারি বাসের টিকিট কাটতে পারি আমরা ঘরে বসে যে হোটেলে থাকবো সেই হোটেলের বুকিং করতে পারি আমরা ঘরে বসেই আমাদের ব্যাংক অ্যাকাউন্টে যাবতীয় তথ্য আমাদের হাতের মুঠোয় চলে আসে শুধুমাত্র স্মার্ট ফোনের সাহায্যে আমরা ঘরে বসেই স্মার্ট ফোনের সাহায্যে ওই দূরের কাউকে বিভিন্ন অর্থ প্রদান করতে পারি আমরা ঘরে বসেই বিভিন্ন দোকানে না গিয়েই পুজোয় স্মার্ট ফোনের সাহায্যে বিভিন্ন জামা কাপড় জুতো মোবাইল বিভিন্ন জিনিস আমরা কেনাকাটা করতে পারি এছাড়া ঘরের যাবতীয় জিনিস যেসব কাজে লাগে তেল সাবান এগুলি সবই আমরা কেনাকাটা করতে পারি ইতি এছাড়ায় প্রযুক্তির কল্যাণে আমরা দেশ বিদেশের বিভিন্ন অজানা জিনিস জানতে পারি আমরা বিভিন্ন যে কোনো জিনিস ওই হাতের মুঠোয় সবসময় আমরা জানতে পারি এই প্রযুক্তির কল্যাণেই